আমার জায়গায় স্থানীয় শিল্প ও কারিগরদের সমর্থন করার জন্য সরকারি উদ্যোগ হিসেবে যেখানে যেখানে শিল্প কারখানা কল কারখানা গড়ে তোলার পরিকাঠামো রয়েছে প্রাকৃতিকভাবে ভৌগোলিকভাবে অর্থনৈতিকভাবে সমস্ত দিক বিবেচনা করেই যেখানে সঠিক একটা অনুকূল পরিবেশ রয়েছে সেখানে শিল্প কল কারখানা স্থাপন করা উচিত সরকারি উদ্যোগে সে তার জন্য দেখতে হবে যে জায়গায় শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে সেখানে কোন ধরনের শিল্পের চাহিদা বেশি বা সেখানে কোন ধরনের শিল্প গড়ে তোলার জন্য উপযুক্ত পরিকাঠামো রয়েছে বা উপযুক্ত জলবায়ু রয়েছে তার উপর ভিত্তি করে সেখানে সেই শিল্প যদি সেই শিল্প কল কারখানা যদি গড়ে তোলা হয় তাহলে সেইখানকার মানুষেরা কর্মসংস্থান পাবে এখান থেকেই সেখানকার মানুষের একটা বড় অঙ্কের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে